আমি পুরুলিয়ার স্টেশনপাড়া থেকে বলছি আমি পুরুলিয়ার নীলকুঠি ডাঙার ঠেক রেস্তোরাঁ থেকে দুই প্লেট পনীর বাটার মশলা এবং চারটি বাটার নান অর্ডার করেছিলাম আমার অর্ডার করা প্রায়ই একঘন্টা হতে চললো আমার খাবারটি কিন্তু এখনও ডেলিভারি হয়নি অনুগ্রহ করে জানাবেন আমার ডেলিভারিটি এখন কোথায় আছে এবং আসতে কত সময় লাগবে